একবার আমাদের বাড়িতে পুজোর সময় আমাকে প্রায় একশো জন লোকের রান্না করা রান্না করতে হয়েছিলো সেটিই আমার প্রথম অতোজনের রান্না করার দায়িত্ব ছিলো এবং আমি তার আগে কোনোদিনও এই কাজটি করিনি হঠাৎ আমি এই কাজটি করবো ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম আমার শুধু চিন্তা হচ্ছিলো যে সকাল থেকে আমি পুজোর কাজবাজ সেরে আমি কীভাবে অতোগুলো লোকের রান্না করতে পারবো কিন্তু তারপরে আমি ভোরে উঠে সমস্ত পুজোর কাজকর্ম সেরে সবজি কেটে এবং আমার সঙ্গে আরও এক দুজন ছিলো যারা আমাকে সাহায্য করেছিলো সবজি কাটাতে তাঁরাও আমাকে সবজি কাটতে কেটে দিয়েছিলো দিয়ে সবজিগুলো কাটার পরে ভালো করে ধুয়ে আমি রান্না করতে বসেছিলাম এবং আমার ঠিক সময়ের মধ্যে অতোগুলো লোকের রান্না হয়েছিলো এবং আমি তখন থেকেই এই জিনিসের অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনো কাজকে আমি বড়ো বলে মনে করবো না যদি আমার মনে শক্তি থাকে তাহলে আমি ওই কাজটি করতে পারবো এবং আমার মধ্যে আরও একটি অভিজ্ঞতা হয়েছিলো যে আন্দাজে একশো জন লোকের কতটা খাবার হবে কতটা সবজি লাগবে কতটা ভাত করতে হবে সবই আমি ঠিকঠাক পরিমাণে সেদিনে করতে পেরেছিলাম এবং সেই দিন থেকে আমার এই অভিজ্ঞতাই হয়ে গিয়েছিলো যে কতোজনের জন্য কতটুকু চাল ফেলতে হয় বা কতোটা সবজি বানাতে হয় এই ব্যাপারে আমাকে আর কোনোদিনও ভাবতে হয়নি এবং আমার আরও ব্যবহারিক দ্রুত কৌশলগুলি হলো যে আমি অনেক সবজির সঙ্গে কীভাবে মশলা ব্যবহার করবো কীভাবে কোন কোন সবজি মিলিয়ে পরে একটু সুস্বাদু রান্না হবে এই জিনিসগুলি আমার হয়ে গিয়েছিলো এবং আমি তারপর থেকে মোটামুটি আরও অনেকজন লোকের একসঙ্গে রান্না করেছিলাম তখন থেকে আমার আরও দিনের দিন অভিজ্ঞতাগুলি বেড়ে বেড়েই যাচ্ছিলো